হ্যাঁ কৃষকদের আত্মহত্যা নিয়ে কিছু ভাবনা শেয়ার করা আছে আমাদের এখানে একটি কৃষক সে ধান চাষ করেছিলো আলু চাষ করেছিলো প্রথমে আলু চা প্রথমে ধান চাষ তারপরে আলু চাষ করেছিলো তো সে বছর আলুতে কোনো টাকা পায়নি তার ফলে সে ঋণে ডুবে গিয়েছিলো তো সে আত্মহত্যা করেছিলো সরকার থেকে সে কোনো ঋণ পায় নি সেই কারণে আমার সরকারের কাছে বিনীত নিবেদন যে প্রতিটা কৃষককে যেন লো টাকা লোন হিসাবে হলেও দেওয়া হয় ও তাতে তাদের অনেক সাহায্য হবে অনেক উপকার পাবে তো সেই কারণে সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত তো এই যে না না চাষ করতে পারার ফলে তাদের যে এরকম জীবনকে বাজি রেখে তাদেরকে লড়তে হচ্ছে তো এটা তবে বন্ধ করা যাবে কারণ চাষীরা তাদেরকে কিন্তু কখনও কখনও চ্যালেঞ্জের মুখে পরতে হয় কখনও চাষ হয় কখনও হয় নি তো তাদের টাকা পয়সা তো অনেক খরচ হয়ে যায় সে টাকা পয়সা যদি না ওঠে তখনই তো চাষীরা আত্মহত্যা করে সে কারণে সরকারের উচিত যেমন প্রতিটা চাষীকে টাকা দেওয়া হয় বা তাদের সাবসিটির ছাড়ও যেমন দেওয়া হয়